গতকাল আমি সুধামৃত রেসুরেন্ট থেকে মুর্গ মুসাল্লাম সাড়ে ষোলোশো টাকা দিয়ে অর্ডার করি এবং সেই অর্ডারটি করার সময় ভুলবশত আমার অটো পে সক্রিয় হয়ে যায় এবং যার ফলে আমার অটোমেটিক টাকা কেটে নেয় আমি অনুরোধ জানাচ্ছি আমার এই অটো পেটিকে যথা শীঘ্র নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য